হ্যাঁ পাওয়া যাবে বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি ইয়ে পাবেন তবে আপনার বাবার কী অসুবিধা কী ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি যদি ও তাহলে আপনি যদি আয়া নিয়োগ করতে চান তাহলে আমি সবই করতে রাজি আছি কিন্তু ও মলমূত্র পরিষ্কার করা এসব আমি করতে পারবো না তাছাড়া আপনি বাড়তি কাজ আমি সারাদিন আপনি যদি আমাকে রাখতে চান সেরকম উপযুক্ত মাইনে দিয়ে রাখবেন আর মলমূত্র পরিষ্কার করা ছাড়া আমি সবই কিছু করতে পারবো আপনি যতক্ষণ রাখতে চাইবেন দিনে নাইটে সেরকম আপনাকে ডের আলাদা মাইনে দিতে হবে আর নাইটের আলাদা মাইনে দিতে হবে না সেটার জন্য ওটা আমার দ্বারা হবে না আমি তো আয়া আমার আয়ার কাজটুকু আমি করতে পারবো মাসে আপনি যদি দুটো টাইম রাখেন তাহলে ছয় করে বারো হাজার টাকা লাগবে হ্যাঁ দুটো মিক্স করে আর আপনি যদি চান যে ডেতে রাখবেন নাইটে রাখবেন না তাহলে হয়তো হাফ লাগবে ছহাজার এবার সেটা আপনার ওপর নির্ভর করছে আপনি কখন রাখবেন ডেতেও রাখতে পারেন নাইটেও রাখতে পারেন অথবা বোথ টাইম দুটোতেই রাখতে পারেন সপ্তাহে দুদিন নিলে দুদিন রাখতে পারেন কিন্তু মাইনেটা কিন্তু আমাকে ফুল দিতে হবে আপনি দুদিন রাখুন চাই সপ্তাহে কিংবা পুরো সপ্তাহ রাখুন না আপনি যদি রাখতে চান তাহলে যদি বেশি রিকোয়েস্ট করেন তাহলে হয়তো খুব জোর এক হাজার টাকা কমানো যাবে তার থেকে বেশি কমানো যাবে না কারণ আমাকে তো ফুলটাইমের ডিউটি করতে হবে তাই হুম এবার আপনি বলুন